হ্যালো হ্যাঁ বলছি আপনি কি হসপিটালের কোনো আপনি মানে সুপারভাইজার বা কেউ বলছেন কি আপনি স্টাফ না অ্যাকচ্যুয়ালি আমি বলতে চাইছি আমি তো একজন পেশেন্ট আমার নাম মুনমুন বসু হ্যাঁ তা আমি যে পেশেন্ট হিসেবে ভর্তি হয়েছি আমার এখানে আমার কেবিনে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয় হ্যাঁ এবার কুকুর বেড়াল ঘুরে বেড়াচ্ছে আপনাদের তো সে কোনো রকমই এ কেয়ার নেই এতে এবারে কাউকে এখন দেখতে পাচ্ছি না কোনো বয় বা কোনো সিস্টার বা কাউকে তো আমি এখনও পর্যন্ত হচ্ছে দেখতেও পাচ্ছি না এতক্ষণ হয়ে গেছে ঘন্টা খানেক হয়ে গেছে রে এবার আমি একজন পেশেন্ট হিসাবে আপনাকে ফোন করছি কিন্তু আপনাদের এ ব্যাপারে তো কোনো কেউ রকমই কেয়ার নেই আমি দেড় ঘন্টার মতন আমি এইটা নিয়ে দেখছি হ্যাঁ কোনো প্রকার কেউ নেই কোনো প্রকার কেউ নেই তা এবারে সকাল থেকে আমি এটাকে একবার কমপ্লেন করছিলাম যে আপনাদের নার্সকে আমি জানিয়েছিলাম যে সকাল থেকেই এইখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে করেন তার তো ভালোভাবে দেখাও নেই যদিও সে এলো সে তো সেইভাবে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করল না শুধু তার নিজেস্ব ইয়েটাকে যা কাজ তা দরকার সেটুকুই জাস্ট করে দিয়ে বেরিয়ে চলে গেল এবার হচ্ছে কি যে পেশেন্টরা আমি ছাড়াও একজন পেশেন্ট বলছিলো কিন্তু সে তো কোনো কর্ণপাতই করল না পরি আপ পরিষ্কার করেছে এবারে আপনি একবার ভিসিটে এসে দেখে যান সেই পরিষ্কারটা কেমন ছিল আমরা পেশেন্টরা তো উঠে ইচ্ছা করে তো নোংরা করে দিতে পারি না আর করে দিই নি হ্যাঁ আপনি নিজে এসে নিজেই একবার এসে জিজ্ঞেস করে দেখে যান এটা কীভাবে কোন ধরনের এই একটা পরিষেবা এখানে কোনো পরিষেবা নেই আচ্ছা হ্যাঁ যত তাতাড়ি পারেন এটাকে দেখেন ঠিক ওকে